আমি না দার্জিলিংয়ে মানে গিয়েছি ঘুরতে আসামে গিয়েছি চা বাগানের ইয়েতে ওগুলো ঘুরতে আমার খুবই ভালো লাগে সেই জন্যই গিয়েছি কিছু দেখার আছে পাহাড়ে ইয়েতে যার অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শেখার আছে যেমন দীঘার সমুদ্রে গিয়েছি ঘুরতে ওখানে অনেক কিছু দেখার আছে বা বাড়ির পরিবারের লোককে নিয়ে যেয়ে কিছু ওরা কিছু দেখানোও যায় বা কিছু শেখানো যায় যারা এইসব ইয়েতে যেয়ে কী বলব আর যেমন যে এই আসাম বা দার্জিলিং এখানে চায়ের বাগান দেখার ওয়ে ইহা আছে যেমন দীঘার সমুদ্রে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার একটা মজা একটা অন্য রকম আছে সেটাও সবাই যেতে চায় মানে দেখা না যায় বোঝা না যায় বা পরিবারের লোককে যে এটা কীভাবে হয়েছে বা কীভাবে সৃষ্টি হয়েছে বা সমুদ্রের কী ইয়ে ঢেউ কেমনভাবে আসে মানে কতটা দূরের থেকে দেখা যায় সামনে জোয়ার চলে না সেটাও পরিবারের নিজেই কিছু শেখানো যায়

পাহাড় আছে বোঝা যায় আমাদের এই এইখানের থেকেও ওইখানে খুব ঠান্ডাটা বেশি সেটা অনুভব করা যায় ওই যে ও যেমন দার্জিলিংয়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে সান্দাকফু এটাও দেখা যায় দেখানো যায়